হ্যালো কে হ্যাঁ বলো কে বলছ হ্যাঁ বল ভালো আছো তো হ্যাঁ পনেরোই আগস্ট তো চলে এল স্বাধীনতা দিবস হুম বল কী বলছো হ্যাঁ অনুষ্ঠান তো ধর আমাদের প্রত্যেক বছরই হয় বছর এই বছর আমি ভেবেছি একটা রক্তদান শিবির উৎসব করব ভেবেছি বুঝতে পারলে তো রক্তদান শিবির উৎসবটা করলে কেমন হবে মনে হচ্ছে ভালো হবে না কি বলছো বল হ্যাঁ বলছি আর রক্তদান শিবির উৎসব রাখব এইদিন দুপুরে আমি সেরকমই মানে কথাবার্তা বলেছি সবার সাথে বুঝতে পারলে আর ব্যাপারটা হচ্ছে আমি আরও অনেকের সথে মানে কী বলব ওই ডাক্তার টাক্তার নিয়ে আলোচনা করছিলাম যারা ওই ব্লাড কালেকশন করতে আসবে তাদের সাথে আলোচনাও করছিলাম তারা ওই বললো পনেরোই আগস্ট দুপুরে চলে আসবে ওরা

হ্যাঁ বলছি চলে আসবে তবে তোকে একটা কাজ করতে হবে তুই আমাদের এম এল একে আমাদের এমএলএ যিনি আছেন না তাকে একটু নিমন্তন্ন করে দিতে হবে তোকে আর আরও যারা সব আছে তাদেরকে একটু নিমন্তন্ন করে দিতে হবে আর ব্যাপারটা হচ্ছে যে আমাদের গ্রামের যে সদস্যরা আছে কজন সদস্য আছে তুই তো জানো তো মোটামুটি না কি হুম ওই সদস্যদেরও একটু বলে দিতে হবে ঠিক আছে আর হ্যাঁ আর কী বলছ বল সাংস্কৃতিক অনুষ্ঠান তাই তো এবার ব্যাপার হচ্ছে ব্লাড ডোনেশান তো চলবে মোটামুটি তিনটা অব্দি হ্যাঁ তারপর যদি করা হয় খুব একটা খারাপ হবে নি ভালোই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই আমাদের গ্রামের ছেলেপিলেদের জন্য কিছু ছোটো ছোটো খেলা রাখা এগুলো হলেও ভালো হবে আর তারপর দিন কিছু যদি খেলা দেওয়া যায় সেটাও ভালো হবে কোনো একটা ফুটবল খেলা বা ক্রিকেট খেলা আমাদের এইখানে মাঠ তো আছেই বুঝতে পারছ সেরকমও দেওয়া যেতে পারে আর কি বলছিলি বল হ্যাঁ বল হ্যাঁ ওই একটা করে কার্ড দিয়ে দেওয়া হবে এম এল এদেরকে দিয়ে করে দেওয়া হবে আর এই আর কি ঠিক আছে হুম হুম করা হবে অসুবিধা নেই হুম হুম হ্যাঁ হ্যাঁ তুই একটু আমি স্যারের সথে কথা বলে নেব এমএলএ স্যারের সথে আরে তুই তাও একটু বলে দিবি আগে থেকে নিমন্তন্নটা করে দিবি বুঝতে পারলি

আচ্ছা ঠিক আছে নে রাখছি তাহলে হ্যাঁ